জুট শিল্প জুটের উৎপাদন এবং ব্যবহারে সচেতনা বাড়াতে হবে জুট কর্মীদের যথাযথ মাসিক অর্থ প্রদান করতে হবে কেননা জুটের উৎপাদন জুটে জুট যেটা পাট যেটা পাট গাছে লাগানো হয় তো যখন সেটা ছোটো ছোটো থাকে তখন সেই পাট শাকও খাওয়া হয় এবং তারপর সেটা যখন বড় হয়ে যায় সেই পাটকে কেটে নিয়ে এসে জলে রেখে সেটা পচানো হয় পচিয়ে সেখান থেকে এ সে খোসাটা ছাড়িয়ে যেটা বেরোয় তো সেটা দড়িতে দড়ি হয় তো সেই দড়িটা থেকে সেই পাট যেটা হয় সেই পাটের দড়িটা থেকে অনেক কিছু কাজ হয় সেটা থেকে চট তৈরি হয় এবং পাটের আরও অনেক কিছু জিনিস তৈরি হয় এবং আর যে কাঠিটা বেরিয়ে থাকে সেটা প্যাঁকাটি হয় তো সেটা থেকেও জ্বালানির কাজে ব্যবহৃত হয় সেইটা এবং এর ব্যবহারও বা এর সচেতনতা বাড়াতে হবে এবং জুট কর্মীদের যথাযথ মাসিক অর্থ প্রদান করতে হবে কেননা যারা কাজ করছে তারা নিশ্চয়ই তাদের পরিবারের পরিবারের এর জন্যই কাজ করছে পরিবার চালানোর জন্য সংসার চালানোর জন্য তো তাদের ঠিকমতো ঠিকঠাক অর্থ না দিলে তারা তাদের সংসার চালাবে কী করে সেই জন্য ও তাদেরকে খাটতে হচ্ছে বেশি অনেক কষ্ট করে এই পাট উৎপাদন করতে হয় এই জন্য আমার মনে হয় যে এ পাট চাষ কর্মীদের মাসিক অর্থ বেশি বাড়াতে হবে